পুরুলিয়া জেলার স্বাস্থ্য পরিষেবা বেশি উন্নত নয় আগে পুরুলিয়াতে শহরে একটি হসপিটাল ছিল সদর হাসপাতাল কিন্তু এখন এটি পরিবর্তন করে হাতোয়ারা করে দেওয়া হয়েছে তাই পুরুলিয়ার মানুষদের অনেকটাই অসুবিধে পরিলক্ষিত হয়েছে এখানকার মানুষের কিছু শারীরিক অসুস্থতা দেখা গেলে হাতোয়ারা হাসপাতালে যেতে হয় আবার এখানকার চিকিৎসা ব্যবস্থা এতটাও উন্নত নয় কিছু হলেই এখাকার ডাক্তার টাটা নয় তো বাঁকুড়া পাঠিয়ে দেন রুগিদেরকে এবং আমাদের পুরুলিয়া ব্যবস্থা পুরুলিয়াতে গ্রামের দিকে হাসপাতাল প্রচুর কম রয়েছে সেখানকার মানুষের কিছু অসুখ বিসুখ বা কিছু খারাপ অবস্থা দেখা গেলে তাদেরকে পুরুলিয়া নিয়ে আসতে হয় এর ফলে অনেকের জীবনও চলে যায় এবং অনেকের এখানে টাকাপয়সা না থাকায় ভালো হাসপাতালে নিয়ে যেতে পারে না পুরুলিয়া হাসপাতালে প্রচন্ড নোংরা এসব থাকায় মানুষের আরও বেশি শরীর খারাপ হয়ে যায় এবং এরা রোগে আক্রান্ত হয় তাই আমাদের এখানের দাবি যে আমাদের হসপিটালগুলোকে পরিষ্কার করে সেখানে বেডের যেন সংখ্যা বাড়ানো হয় যাতে সব মানুষের সব মানুষের স্থান পায় এখানে পুরুলিয়া জেলায় এতটাই সুযোগ সুবিধে কম সব জিনিসের চিকিৎসা করার ডাক্তার থাকে না তাই আমাদের প্রত্যেককেই বাইরে যেতে হয় কিছু বড়ো অসুবিধা দেখা গেলে এখানকার ডাক্তারও সেরকমভাবে আমাদের দেখেন না কিছু হলেই বলেন বাইরে চলে যেতে এবং এখন কিছুটা উন্নত হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প আসবার পরে এখানকার মানুষের কিছুটাও সামর্থ্য হয়েছে যে আমরা ডাক্তার দেখাই এখন স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রত্যেকটা পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া দেওয়া হয় সেই জন্য মানুষ অনেকটাই এগিয়ে এসেছে নিজেদের চিকিৎসা করানোর জন্য না হলে অনেক মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মারা যেতেন